আমাদের কীটনাশক তো অনেকটাই জমিকে ধ্বংস করে ফেলছে কিন্তু এগুলোকে শেষ করার জন্য আমাদের কিছু ওষুধপত্র ব্যবহার করা উচিত যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে বা অনেকটাই অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে যেগুলোকে নিয়ে চাষ করার সময় আগে দেওয়া হয় তাহলে কীটনাশকগুলো ধ্বংস হয় ঠিকঠাক ফসলটা পাব অনেক ক্ষেত্রে কী হয়েছে কোনও বীজ লাগিয়েছি সে বীজটা লাগার পরে সেটা ছোটো একটা চারা গাছ উঠে সেটা কেটে দিল আবার এইভাবে অনেক ক্ষতি করে ফেলে যেগুলো হচ্ছে আমাদের চাষের আগেই যদি কীটনাশকটা দিয়েই বা হাল বাওয়া হয় যেটা আমরা লাঙল চাষ দিয়ে বলা হয় তাহলে অনেকটা ভালো হয় যে কীটনাশকগুলো মরে যায় ওদিকে কিছুক্ষণ রাখা হয় ঘাস বা অনেক কিছু থাকে সেগুলো মরে যাবে অনেকটা সুবিধাজনক হবে আর পরিবর্তন তো লক্ষ্য করা যায় কারণ পরিবর্তনটা যে কী করে যদি লক্ষ্য করি তাহলে আগেও অনেকটা ভালো চাষ হতো অনেকটা ফসলটা বেশি ভালো ফলতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকটাই কম হচ্ছে এর কারণটা হচ্ছে কীটনাশকের ফলে হয়তো আমি কুড়িটা গাছ লাগালাম তো সেখানে দেখা যাচ্ছে পনেরোটা গাছ হয়েছে আর পাঁচটা গাছ মারা গেছে তাহলে পাঁচটা গাছের যে ফলন সেটা অনেকটাই কমে গেলো সেই তুলনায় পরিবর্তন তো লক্ষ্য করা যাচ্ছেই অন্য বিকল্প হচ্ছে যে এগুলোতে সবসময় সহযোগিতা দরকার আছে আর এগুলো চাষের ক্ষেত্রে তো সবার কাছে পরামর্শ নেওয়ার দরকার আছে আর কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যে অনেকেই কীটনাশকের ভালো ভালো ওষুধ জানে সেগুলো বলে দিক সেগুলো কিনে হয়তো আমাদের জমি জায়গায় ফেললে বা দিলে সেটা অনেকটাই সুবিধাজনক হয় বা কীটনাশক থেকে অনেকটা মুক্তি পাব বা চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধেজনক হবে